স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় যেগুলি পশ্চিম বর্ধমান জেলায় অবদান রাখে সেগুলি হল লায়ন্স ক্লাব পায়েল ইউনিয়ন আসানসোল গার্লস কলেজের সংগঠন ইত্যাদি আরও অনেক কিছু